পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজ রয়েছে এখানকার ছাত্রছাত্রীরা এইসব মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা করছে এবং এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলি হওয়ার ফলে আমাদের শহরেই আমাদের পশ্চিমবঙ্গ জেলার মধ্যেই এরা নিজেদের কাজ খুঁজে পাচ্ছে এবং ডক্টর পশ্চিমবঙ্গ জেলার মধ্যেই তারা নিজেদের জেলার মধ্যেই তাঁরা ডক্টরিগিরি করতে পারছেন ডক্টরি পাশ করার পর এই এতে আমাদের নিজেদের এলাকার মধ্যে খুবই উৎসাহজনক ব্যবস্থা পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পাবলিক ডক্টর কলেজের রেটটা হেভি যে কোনো মানুষের পক্ষে এটা বিয়ার করা সম্ভব নয় তাই প্রশাসনের কাছে অনুরোধ এই যাতে পাবলিক সেক্টরের যে ইঞ্জিনিয়ারিং কলেজ ও মেডিকেল কলেজগুলো আছে সেই রেটটা যাতে কম হয় টিউশন ফিজটা যাতে কম হয় এবং সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে পড়তে পারে তার সহায়তা হবে এবং এখানকার যে হাসপাতালগুলো রয়েছে খুবই উন্নতমানের হাসপাতাল আসানসোল সুপার স্পেশালিটি হসপিটাল খুবই উন্নত মানের পরিষেবা দিয়ে আসছে ই সি আই হসপিটাল খুবই উন্নত মানের পরিষেবা দিয়ে আসছে আমরা প্রচণ্ড সহমত রয়েছি যে এইসব হসপিটালগুলি আছে বলে আমাদের জীবনমান উন্নত হচ্ছে এবং আমাদের এই মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হওয়াতে আমাদের ছেলেমেয়েরা আমাদের শহরেই পশ্চিম বর্ধমান জেলাতেই নিজেদের কোর্স কমপ্লিট করে নিজেরা স্বয়ম্ভরশীল হচ্ছে এর জন্য আমরা আপামর পাবলিক আপামর জনতা আমরা খুশি এবং আনন্দিত